গ্রামীণ সম্প্রদায়ে শুরু হওয়া ব্যবসা মানে আমার পরিচিত অনেকেই ওরা কাঁথা স্টিচ মানে কাপড়ে যে কাঁথার কাজ হয় সেই কাঁথা স্টিচের বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে থাকেন তাতে চুড়িদার কুর্তি ছেলেদের জামা বিছানার চাদর পর্দা টেবিল ক্লথ অনেক কিছুই ওনারা তৈরি করেন এবং মানে কী বলব গ্রামের বহু মহিলা এই কাজের সঙ্গে বা এই পেশার সঙ্গে যুক্ত এবং তাদের সেই সব মাল শহরে যথেষ্ট চাহিদা রাখে এবং শহরে শুধু বলব না দেশের এবং দেশের বাইরের বিদেশের বাজারেও যা বহু চাহিদা রাখে আমাদের কাঁথা স্টিচের কাজ সেই কাজ নিয়ে তারা যথেষ্টভাবে সফল আজকের দিনে এবং সেই সব যে মালগুলো গ্রাম গ্রামে বা গ্রামীণ সম্প্রদায়ে যা তৈরি করছিল আজ থেকে বহুদিন আগের থেকে যা হয়েছে হয়তো তখন ব্যবসাটি সীমিত ছিল কিন্তু আজকে তারা যথেষ্ট সফল তাদের ব্যবসা নিয়ে এবং সেইসব মাল শুধু আমাদের এখানেই বলব না জেলা না রাজ্যে না কী দেশে না দেশের বাইরেও বিদেশের বাজারেও যথেষ্ট চাহিদা রয়েছে এবং যথেষ্ট মূল্যে তারা সেইগুলো মানে বিক্রি করতে পারছে বিভিন্ন মেলার মাধ্যমে আমাদের বিভিন্ন মানে সোশ্যাল মাধ্যম যেগুলো রয়েছে ফোনের সেইসব সোশ্যাল মাধ্যমের মধ্যে তারা সেই সব মাল তাদের বাইরের বাজারে বিক্রি করতে পারছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা তার এই কাঁথা স্টিচের ব্যবসা নিয়ে যথেষ্টভাবে সফল এবং আশা রাখি ভবিষ্যতেও আরও সফলতা তারা অর্জন করবে